খারাপ আবহাওয়াতে বা অনিয়মিত সময়ে দূরের জায়গায় বেশি রাতে বা যাত্রা পথে অডার সম্ভব কি না জানতে চান প্রেক্ষিত ভারী বৃষ্টি বা বেশি রাতে অথবা দূরের জায়গা কিম্বা যাত্রা পথে ট্রেনে রেস্তোরাঁ থেকে অর্ডার পাওয়া যাবে কি না জিজ্ঞাসা করে কারণ খারাপ আবহাওয়া বৃষ্টি বর্ষা না থাকতেই থাকে বৃষ্টি পড়লে বা বর্ষাকালে খারাপ অনিয়মিত আবহাওয়ায় দূরের জায়গাগুলি থেকে অসো মানে অসম্ভব কারণ খারাপ আবহাওয়া বৃষ্টি পড়লে রাস্তাঘাট সব হচ্ছে কাদায় ভরে যায় সেই সময় দূরের জায়গায় যাওয়া বা বেশি রাতে যাত্রা পথে যাওয়া অডার আছে কি না সেটা জানতে হয় কারণ তাদের খাওয়া দাওয়া সব কিছু রাস্তার তার ছিঁড়ে অন্ধকার হতে থাকে শহর ভারী বৃষ্টি বা রাতে হলে তা দূরের জায়গায় যাওয়া অসম্ভব যাত্রা পথে ট্রেনে গেলেও কোনো রেস্তোরাঁ বা খাবার জায়গা আগে দেখে নিতে হয় যেখানে অডার পাওয়া যায় এই সবই জিজ্ঞাসা করতে থাকে যেখানে ভারী বৃষ্টি বা বর্ষাকালে কোনো কিচু অসুবিধা হলে ট্রেনে বা রেস্তোরাঁ থেকে অর্ডার পাওয়া যায় এবং সম্ভব কি না প্রেক্ষিত বৃষ্টি জানতে হন মানুষের যাতায়াত করতে গেলে নানা রকম অসুবিধার সম্মুখীন হতে হয় কোথাও আবার দেখবেন ইলেকট্রিক বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে আবার কখনো বৃষ্টির জলে সব কিছু রাস্তা বন্ধ হয়ে গেছে এরকম নানা রকম অসুবিধার সম্মুখীন হতে হয় মানুষকে কিন্তু সেটা ভারী বৃষ্টি হলেও সেখানে দেখবেন যে কোথাও তার ছিঁড়ে গেছে লাইন পথে নিজেদেরকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয় কারণ যাত্রা পথে কোনো জায়গায় রেস্তোরাঁয় খাবার দাবারের অর্ডার দেয়া হয় এইভাবে নানা রকম দিক থিকে চলতে থাকে বেশি রাতে বা যাত্রা পথে এই অর্ডার সম্ভব কি না কেন এই অর্ডার হ্যাঁ সব সময় সম্ভব মানুষ অনলাইনে খাবারের অর্ডার দিয়ে থাকে ফোনে অর্ডার দিয়ে থাকে যে অর্ডার আমাদের বাড়িতে এসে খাবার প্যাক হয়ে চলে আসে অনলাইনের যুগে সব কিছু অর্ডার দেয়া যায় মানুষ তো এইখানে তার দৃষ্টি শক্তি থেকে সব কিচু ঠিকঠাক করে নিয়েছে